সিজিনে আম হয় আর কলা গাছ তো লেগেই আছে পু পুকুর পার ধার দিয়ে কলা গাছ আছে সারা বছরই আমরা কলা পাই আর মোটামুটি ফল আমার অনেক রকমই গাছ আছে যেমন ধরুন পেয়ারা যখন হচ্ছে পেয়ারা পাশে আছে করমচা করমচা হচ্ছে আমড়া গাছ আছে আবার এদিকে আম গাছ আছে তেঁতুল গাছ আছে এসব গাছের ফল আমার প্রায়ই থাকে টক জাতীয় ফল আমার বাইরে যেতে হয় না টক ফলের খাওয়ার যার ইচ্ছে হয় সেও আমার বাড়িতে আসে আমড়ার সময় আমড়া নিয়ে যায় তেঁতুলের সময় তেঁতুল নিয়ে যায় এরা যারা টক খেতে ভালোবাসে নিয়ে যায় আর এদের ফাঁকে ফাঁকে আবার আমি এদের নীচে নীচে গাছপালা লাগাই কিছু ফুল গাছ কিছু ফ ফলের গাছ আরো ছোটো খাটো ফলের গাছ আবার কি কিছু ফু ফুল গাছ আসছে যেগুলো শীতকালে ভালো হয় আগের বছর একটা জবা ফুল গাছ এনে বসিয়েছিলাম সেটা দেখলাম সে এ বছর পুরো এক বছর ধরে ফুল দিয়েই গেল একটা টগর ফুল গাছও বাড়ির উঠোনে আছে সারা বছর ফুল হয় তার মানে এখন দেখছি শীতকালে একটু কমই ফুল ফুটছে তো এই ফুলগুলো দিয়ে আমরা পুজো দিই আবার তো শীতকাল পড়ছে এখন শীতকালে নানা রকম ফুল গাছ বসাবো শীতের সিজিনে যে ফুল ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ এগুলো এনে বসাবো এবার ডালিয়া একটু পরিচর্চাটা বেশি করতে হয় কারণ ডালিয়া ফুলটা দেখতেও সুন্দর এটা পরিচর্চা করলে আরো সুন্দর ফুলটা হয় বড়ো বড়ো দূর থেকে দেখতে ভালো লাগে তার মাছখানে তো গাঁদা ফুলের বাগান আছেই গাঁদা ফুলও দেখতে ভালো লাগে এবং বর্ষাকাল আগে বর্ষা শুরুর আগেই আমি একটু ওই কি বলে কুমড়ো শাক কুমড়োর দানা আর লাউ দানা দিয়ে রাখি মাছখানে থাকে পুঁই শাক দানা এবার আস্তে আস্তে গরমের শেষে জল দিই কিন্তু বর্ষা পড়ে গেলে তখন আর জল দিতে হয় না বর্ষার জল পেলে এরা অটোমেটিক বেড়ে ওঠে আর বর্ষার চেয়ে জল পেলে তো প্রাকৃতিক সৌন্দর্যই আলাদা এরা নিজেরা দেখতেও সুন্দর হয়ে যায় আর দেখতে ভালো লাগে আর নিজেরাই নিজেদের মতো বেড়ে ওঠে এদের তখন আর পরিচর্চা করতে হয় না তো যাই হোক প্রচুর পরিমাণে ফলও পাওয়া যাচ্ছে ফলের সিজিনে আবার বর্ষাকালটার দিকে লাউ পাচ্ছি কুমড়ো পাচ্ছি লতা জাতীয় উদ্ভিদেরগুলো এবার লাউ কুমড়ো আশেপাশের লোকেদেরও দেওয়া হয় আমরা নিজেরাও খাই আবার বেশি হলে তখন বাজারে বিক্রি করতে পাঠিয়ে দেওয়া হয় এবার তার মাছখানে থাকছে এই ফুলের সিজিন ফুল তো পৃথিবীতে সবাই ভালোবাসে ফুলকে ভালোবাসে না এমন কেউ নেই শীতকাল এলে ফুলের বাগানটা খুব সুন্দর সাজাই আমি আর বাড়ির ছাদে নানা রকম ফুল গাছ দিই দূর থেকে দেখেও ভালো লাগে তারপর আমার বাগানে সারা বছর কোনো না কোনো ফল হতেই আছে কোনো না কোনো ফল বেশিরভাগ ফল আমাদের বাগান থেকেই চলে আসে এই ধরুন কমলালেবু আপেল এগুলো তো আর আমার বাড়ির বাগানে পাই না এগুলো একটু খেতে হয় কিনে খেতে হয় নইলে এমন কোনো ফল নেই যা আমার বাগানে নেই ছোটো খাটো বাগান হলেও তার মাছখানে মাছখানে অনেক রকম ফল আছে যেগুলো আমি বাগান থেকে পেয়ে যাই তো যাই হোক আমার ছোটো খাটো একটা বাগান আছে আমার এর থেকেই চলে যাচ্ছে কোনো রকম